আমি আমার শরীরকে সুস্থভাবে রাখতে পছন্দ করি এবং পড়াশোনা করতে ভালোবাসি এবং আমার দুর্বলতার কারণ হল পড়াশোনা না করে থাকা